ওজন বাড়ানোর জন্য সাধারণত গ্রামীণ জনপ্রিয় কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কয়েকটি সারাদিন অতিরিক্ত খাবার খাওয়া এবং রিচ খাবার খেলেই শুধুমাত্র গ্রামে নয় যে কোনো মানুষই ওজন বেড়ে যায় এবং তাদের শারীরিক দিক থেকে গঠনের দিক থেকে অনেক বৃদ্ধি পায় এবং চেহারার মধ্যে তাদের সৌন্দর্য্য ভাব বেড়ে যায় এবং অনেক মোটাসোটা হয়ে যায় এই সমস্ত পদ্ধতিগুলি সাধারণত অবলম্বন করা হয় তাছাড়া যদি কেউ তিন বেলা ভাত খেতে পারে তার শরীরের মধ্যে অনেক ক্যালোরি জমবে এবং তার ওজন খুব তাড়াতাড়ি বাড়বে তাছাড়া আমরা বিভিন্ন অন্য পদ্ধতিতে ওজন বাড়াতে পারি যেমন বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ আমরা দেখতে পাই এই সমস্ত ওষুধ দ্বারা অনেকই ওজন বাড়ে কিন্তু এটা ঘরোয়া পদ্ধতি নয় সাধারণত ভোরের সময় হাঁটা চলা যখন করা হয় সেই সময় কিছু ব্যায়াম রয়েছে ওজন বাড়ানোর জন্য সেই ব্যায়ামগুলির যদি আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে অভ্যাসে আনতে পারি তখন আমাদের অনায়াসে ওজন বাড়তে পারে এইভাবেই সাধারণত ওজন বাড়ানো হয়ে থাকে